হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিতে পারবো না কেন আপনি ওইতে এ রেডমির সেটটা নিতে পারেন যেটা ওই একো এখনই সবে সবে লঞ্চ করেছে ফাইভ জির যে সেটটা ওটা বেশ ভালো ওর র্যাম হচ্ছে যে একশো আঠাশ জিবি এরকম

আচ্ছা ওগুলো তো ফাইভ জির সেট তো ওগুলো পনেরো হাজার মতো পড়বে হ্যাঁ কমা দামিও থাকবে দশ আছে দশের নিচেও আছে কিন্তু কী বলুন তো ওই ফাইভ জির সেটগুলো তো এখন নতুন লঞ্চ করেছে আর ওগুলো খুব ভালো সেট মানে ভালো আর কি আপনি একটু কমে চাইছেন তাই তো আচ্ছা আচ্ছা তাহলে ওই দশ হাজারের যে সেটটা আছে ওটাও ভালো ওটা ফোর জি ওটা ফাইভ জি হবে না ওটা ফোর জির সেট আচ্ছা আচ্ছা ওই আপনার আর কী ওই একটু সুবি আপনার ওই একটু ফোন ফোন করার ক্ষেত্রে আর কি বলছেন তাই তো বুঝতে পেরেছি ঠিক আছে ওই ওই সেটটা নিতে পারেন ওই দশের মতো পড়বে দাম কবে বলতে আমার দোকান তো সব সময় খোলা থাকে আপনি এবার যেদিন আসবেন কোনো অসুবিধা হবে না

হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে হয়ে যাবে হ্যাঁ এবার ওর কমে দশের কমও আছে আবার বেশিও আছে এবার আপনি যেটা নেবেন আপনি এসে দেখুন অনেক রকম সেট আছে এসে দেখবেন ঘুরে টুরে কোনটা কী আপনার এসে অন্য সেটও ভালো লাগতে পারে সেটাও নিয়ে নিতে পারেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না ঠিক আছে রাখছি তাহলে